বাংলা ভাষা আমার রাজ্যে আঞ্চলিক উপভাষা থেকে

আঞ্চলিক ভাষা আমরা সেই ভাষাকেই বলবো যে ভাষার মাধ্যমে একটা নির্দিষ্ট এরিয়ার জাতি বা গোষ্টী কী করছে তারা তাদের ডেভেলপমেন্ট সাধন করে এবং শুধু কি শুধু ডেভেলপমেন্ট সাধন করেন উন্নতির সাধন পিছনের সঙ্গে সাথে তারা কী করে না সামগ্রিকভাবে তাদের কিন্তু না সমাজের কী করে উন্নতিকে তারা বিধান তো তৈরি করে এবং এই সাথে সাথে সাথে তাদের ছেলে মেয়েদেরও কিন্তু পড়াশোনা তারা স্বাচ্ছন্দে তারা চালাতে পারে যে এই ভাষা আঞ্চলিক ভাষা এমন একটি ভাষা যে ভাষা কী করতে পারে না আমরা প্রত্যেকটা জাতি বা গোষ্টী তারা স্বাচ্ছন্দে কিন্তু কথা বলতে কিন্তু পারে এই আঞ্চলিক ভাষার মাধ্যম দিয়ে আমরা কিন্তু বিভিন্নভাবেই আমরা যে কোনো কাজই আমরা কিন্তু স্বাচ্ছন্দে আমরা সাধন করতে আমরা পারি এই আঞ্চলিক ভাষায় কী করি না একটা জাতিকে একটা নিদ্দিষ্ট জায়গায় কিন্তু নিয়ে যেতে পারে আবার আঞ্চলিক ভাষার মাধ্যম দিয়েই কিন্তু আবার একটা জাতি কিন্তু নিদ্দিষ্টভাবে বড়ো হয়ে কিন্তু উঠতেও কিন্তু পারে না কারণ আঞ্চলিক ভাষা একটা নির্দিষ্ট এরিয়ার ভাষা সেই এরিয়ার ভাষা কিন্তু সামগ্রিক কিন্তু এরিয়ার ভাষা কিন্তু হতে পারে না অর্থাৎ রাজ্যের ভাষা কিন্তু হতে পারে না একটা রাজ্যের ভাষা অর্থাৎ একটা নির্দিষ্ট কিন্তু ভাষা আছে আর আঞ্চলিক ভাষা বলতে একটা নির্দিষ্ট সীমার ভাষা একটা একটা বিশেষ এরিয়ার ভাষা বলছি আমরা আঞ্চলিক ভাষা এই আঞ্চলিক ভাষা আর সামগ্রিক ভাষা দুটো ভাষাই কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু আলাদা এই আঞ্চলিক ভাষার মাধ্যম দিয়ে কিন্তু শুধু উন্নতি সাধন করা যায় নিজেদের বোঝা পড়া সব কিছু কার্য সাধন করা যায় কিন্তু বৃহৎ কিন্তু কার্য কিন্তু সাধন করা যায় না সেই জন্য আঞ্চলিক ভাষার মাধ্যম দিয়ে আমরা কিন্তু বড়ো কাজ সাধন করতে আমরা পারি না বাংলা ভাষায় নির্ভর ক